হাসপাতাল ব্যবস্থা নিয়ে ব্যবস্থাপনা সম্বন্ধে আমার মতামত একদমই বাজে মানে পুরুলিয়াতে হাসপাতালের ব্যবস্থা খুবই খারাপ যেখানে ডাক্তার আছে তো বেড নেই বেড তো নার্স নেই এ রকম অবস্থা কখনো মানে রোগী এখানে সুস্থ স্বাভাবিক পরিবেশই পায় না আর এই এখানে তো মানে সরকারের খুব মানে দেখা দরকার এই বিষয়ে যে পুরুলিয়ার সব কিছু ঠিকঠাক থাকতেও শুধুমাত্র এই চিকিৎসা ব্যবস্থা এবং হাসপাতালে পরিকাঠামো প্রচণ্ড বাজে মানে মানুষকে মানুষের যদি কোনো রোগ হয় তাহলে সেটা পুরুলিয়া থেকে মোকাবিলা করা একেবারেই সম্ভব হয় না তাদেরকে অন্যান্য জায়গায় যেতে হয় যেমন দুর্গাপুর বাঁকুড়া বা কলকাতা এই সব জায়গাতেই তাদের চিকিৎসা পেতে যেতে হয়